হ্যাঁ কাশিদা কী খবর বলো কী খবর বলো আরে বলছিলাম গো ঘরে একজন রোগী আছে মানে আর কি বাবার শরীরটা ঠিক নেই পেট খারাপও আছে ডাক্তারবাবু বলেছে যে শাকসবজি খেতে বলছি কী কী আছে এখন পটল কেমন করে দিচ্ছ আরে বাপরে বাপ বেশী বলছ গো খাওয়াব না খাওয়াব না বসিয়ে রাখব পেঁপে আছে নাকি পেঁপে পেঁপে কত করে পেঁপে চল্লিশ টাকা বহুত বেশী বলছ গো ঠিক করে বলো তোমার আমি ডেলি খদ্দের তাহলে তুমি আমাদেরকে যদি এত দাম বলো তাহলে কী করব বলো আচ্ছা কী রকম বাজার কী রকম চলছে এখন কলা রাখছ নাকি কাঁচা কলা কী রকম সাইজ সাইজ কী রকম আছে সাইজ কী রকম আছে ঠিক করে বলো ঠিক করে বলো আর শাক রাখছ নাকি পালং শাক শাক রাখছ শাক পালং শাক হ্যাঁ ডাক্তারবাবু বলছিল পালং শাক বেশী করে খাওয়াতে এখন কী খাওয়ানো যায় বলো তো কোন সবজি খেলে ভালো থাকবে শরীর তোমরা তো সবজি বিক্রি করছ তোমরা জানবে ভালো এই পেট খারাপ হচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে লু লেগে যাচ্ছে ডাক্তারবাবু বলছেন সবজি খেতে আচ্ছা পেঁপে পেঁপে আর কলা পেঁপে ঠিক করে বলো পেঁপে ঠিক করে বলো কত করে দেবে সেটা বলো পেঁপে কত করে দেবে সেটা বলো আর কলা আর কলা কী রকমভাবে দেবে দশ টাকা জোড়া বহুত দাম বলছ গো বাজারে কী রকমভাবে চলছে পেঁপে কত চলছে পেঁপে ঠিক আছে